আমার শহরে সবচেয়ে প্রিয় জিনিস হলো মায়াপুরের ইস্কন মন্দির এটি আমার মনকে আকর্ষণ আকর্ষিত করেছে এটি আমি পছন্দ করি কারণ আমি খুব ভালোবাসি নগর কীর্তন অন তো এই জন্য এখানে তো এখানে গেলে তো মন খুবই ভালো হয়ে যায় আর মনের সব দুঃখ জ্বালা সব কিছু কমে যায় এবং সকালে ভোরের দিকে যে নগর কীর্তন হয় সেই নগর কীর্তন তো স প্রত্যেক মানুষের মনকে আকর্ষিত করে এবং প্রত্যেক মানুষের মন ছুঁয়ে যায় এই নগর কীর্তন শুনলে এ প্রত্যেক মেয়েরা সকাল সকাল উঠে স্নান সেরে লাল পাড় সাদা শাড়ি পরে এ এবং সব ছেলেরা আ ধুতি পাঞ্জাবি পরে চান করে বেরিয়ে এ তারা খোল করতাল নিয়ে নগরে নগরে বেরিয়ে পড়ে নগর কীর্তনে তো নগর এই ব্যাপারটা আমার মন ছুঁয়ে গেছে